পশ্চিমবঙ্গে অনেক রকম সংবাদ প্রকাশ পায় যেমন খেলাধুলার মধ্যে ফুটবল হকি ব্যাডমিন্টন জুডো এবং বিনোদন সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরা হয় অনেক রকমের বিনোদন যা মানুষের মনকে শরীরকে উৎসাহিত করে তোলে এছাড়াও সংবাদ মাধ্যমের অনেক কিছু আমরা জানতে পারি